আমাদের গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্র প্রতিকার হলো চুন দ্রব্য আমরা ব্যবহার করি মৌমাছির হুল বা কামড় দিলে ডাক্তার তো এমনি আছেই ডাক্তারের পরামর্শ আমরা মাঝে সাঝে মেনে চলি আর ঘরোয়া পোতীক প্রতিকার বলতে আমাদের চুন দ্রব্য